হ্যাঁ আপনি বাসন্তীদি বলছেন আচ্ছা আমাদের গ্রামে না এখন না প্রচুর এই অল্প বয়সে আমি দেখছি আমি যেহেতু সমাজে কাজ করি তো আমি দেখছি যে আমাদের গ্রামে অনেক ধরনের অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে অল্প বয়সে মেয়েদেরকে বাইরে কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে অল্প বয়সে বাচ্চা ছেলেদেরকেও কাজ করানো হচ্ছে তাদেরকে পড়াশোনা করা হচ্ছে না করানো হচ্ছে না তো এই বিষয়ে একটু সাহায্য করলে খুব ভালো হয় যাতে এইগুলো বন্ধ করা যায়

আচ্ছা আর তাছাড়া হ্যাঁ এটা তো খুব ভালোই হয় কারণ গ্রামে তো তারা মানে তাদের তো ভবিষ্যৎ হচ্ছে না না তারা কাজে লেগে যাচ্ছে তাদেরকে তাদের বিয়ে দেওয়া হচ্ছে তারা পড়াশোনা শিখতে পাচ্ছে না তো এগুলো যদি হয় আমাদের গ্রামে যেগুলো আছে বাচ্চারা তাদেরকে যদি নিয়ে গিয়ে এইগুলো করা হয় তাহলে খুব ভালো হয় কেন না বাচ্চাদের ভবিষ্যতগুলো নষ্ট হচ্ছে এখন শিক্ষার ব্যবস্থাও খুব খারাপ হয়ে গেছে তো সেই জন্য আমি চাইছিলাম আপনি যদি হেল্প করেন আমি বাচ্চাদের এবার বাচ্চাদের বাবা মারাও কিন্তু ঝামেলা করতে পারে তার জন্য কী করা যেতে পারে বলুন আচ্ছা সেটা বুঝলাম এবারে তাছাড়া আর একটা সমস্যা তাছাড়াও একটা সমস্যা আছে যেটা আমি দেখছি যে স্টেশনে স্টেশনে বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে দিয়ে ভিক্ষা করানো হচ্ছে এগুলো আমার দেখে তো আমি ভাবছিলাম কোনও একটা সমাধান করা যায় কি

আচ্ছা আর আর তো আপনাদের ওখান থেকে যদি কেউ একজন এসে আমাকে হেল্প করে হেল্প করার জন্য কেউ একজনকে পাঠায় যাতে আমি বাচ্চাগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করে নিয়ে যেতে পারি এই রকম আমি যদি দেখি তাহলে আমাদেরকে এখানে অনেকগুলো বাচ্চা আছে সেই হিসেবে নিয়ে যাওয়ার জন্য একটা গাড়িও দরকার হ্যাঁ অতটা হয়ে যাবে যদি চারিদিকে ঘোরা যায় আচ্ছা ঠিক আছে দিদি তাহলে আপনি হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি চেয়েছিলাম বাচ্চাদের একটা ভবিষ্যৎ হোক তো ভাবছি এটার মাধ্যমেও হয়ত তাদের ভবিষ্যৎ হবে তার জন্য আমার খুব ভালো লাগছে এরকম একটা কাজ করে আমার খুবই ভালো লাগছে ঠিক আছে

ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ